অনেক পরিবার আছে যে তাদের প্রধান উদ্দেশ্য বা প্রধান কাজ হল কৃষিকাজ করা কিন্তু সেই পরিবারের অন্যান্য সদস্য যারা আছে যেমন ধরুন তাদের ছেলে বা মেয়েরা বা ধরুন অন্যান্য তাদের ভাইরা তো তারা এখন আর সেই কৃষিকাজটা বেছে নিতে চায় না এই কারণেই এখনকার যুগে মানুষ সবাই চাইছে খাটুনিটা কম করতে এবং অন্যান্য চাকরি বাকরি করতে যেমন ধরুন কোনো কম্পানিতে কাজ করা বা কোনো সরকারি চাকরি করা বা ব্যবসা করা কিন্তু কৃষিকাজটা তারা কখনই কেউ বেছে নিচ্ছে না কিষির গুরুত্ব হচ্ছে এটাই যে কৃষকরা যদি ফসল না ফলায় তাহলে আমরা কী করে খাবো কিষকরা আজ এই ফসল ফলাচ্ছে বলেই না আমরা সব কিছু চাল ডাল ধান গম সব কিছুই আমরা পাচ্ছি যদি এই ফসলটা না থাকতো আমরা কখনই খেতে পারতাম না কিন্তু মানুষ আজকাল বেশিরভাগ মানুষই বেছে নিচ্ছে যে কৃষিকাজ তারা কখনই করতে চাইছে না মাঠে ঘাটে তারা যেতে চাইছে না তারা অন্যান্য চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য তারা এইগুলোই বেছে নিচ্ছে